আমাদের ভারত ভারতের সরকারি ভাষা হলো হিন্দি আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা যেমন পশ্চিমবঙ্গের বাংলা আমরা যখন বাইরে যাই যেমন বিহার বিহারে বিহারি তারপরে আসামে অসমিয়া ভাষা

এরকম আমরা যখন বাইরে ডাক্তার দেখাতে যাই তখন আমাদের ভাষা বাংলা তো আমরা যখন বাইরে ডাক্তার দেখাতে চাই তখন আমাদের যোগাযোগের অসুবিধা হয় কথাবার্তা বলতে অসুবিদা হয় সেক্ষেত্রে আমাদের অসুবিধা হয় যেমন আমরা এখান থেকে বিহারে গেলাম সেখানে বিহারে বিহারী ভাষা আমরা এখান থেকে গিয়ে সেখানে তো বাংলা বললে তারাকে বুঝতে পারবে না যেমন মুম্বাইতে মুম্বাইতে হিন্দি তাদের সাথে হিন্দিতেই বলতে হবে এরকম আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষা বিহারের বিহারী মুম্বাই হিন্দি

আমরা যখন আমাদের জেলা থেকে অন্য জেলায় যাই সেখানে গিয়ে আমাদের কথাবার্তা বলতে বা যোগাযোগ করতে সমস্যা হয় যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি এরকমই দেশের অন্য অন্য সাধারণ ভাষাগুলি যেমন হিন্দি বাংলা বিহারী বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের ভাষা তারা কথাবার্তা বলে বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা তো আমরা যখন আমাদের দেশের বাইরে যাই তখন আমাদের সমস্ত রাজ্যের বাইরে যায় তখন আমাদের একটু সমস্যা হয় যোগাযোগ ব্যবস্থা যেমন এখান থেকে আমরা আমাদের রাজ্যের বাইরে গেলে তাদের সাথে ঠিকমতো কথাবার্তা বলতে পারি না ঠিক মতো যোগাযোগ করতে পারি না এই রকমই অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়

এখান থেকে আমরা বিহারে গেলাম বিহারে গিয়ে তাদের সাথে তাদের ভাষায় কথা বলতে হবে আমাদের ভাষায় বললে তারা বুঝতে পারবে না যেমন আমরা এখান থেকে মুম্বাই গেলে মুম্বাইতে হিন্দি চলে সেখানে হিন্দিতে বলতে হবে হিন্দিতে না বললে তারা বুঝতে পারবে না যেমন তারা আমাদের এখানে আসলে তাদের তারা তাদের ভাষায় বলবে আমাদের ভাষা বললে তারা বুঝতে পারবে না যেমন মুম্বাই থেকে আমাদের পশ্চিমবঙ্গ এল পশ্চিমবাংলায় এলো তাকে সে তার ভাষায় বলবে কিন্তু আমরা আমাদের ভাষায় বললে সে কিন্তু বুঝতে পারবে না মন বিহার থেকে এলো বিহারেও সে আমরা যে আমাদের ভাষায় বললে সে বুসতে পারবে না তারা সেই বিহারী ভাষাটাই বলতে হবে সে সেই ভাষায় বললেই বুঝতে পারবে তাই এছাড়া বুঝতে পারবে না আমাদের এখান থেকে সেখানে গেলে তাদের যেরকম আমাদের অসুবিধা হবে তারা সেখান থেকে আমাদের এখানে এলেও তাদের সমস্যা হবে সেই রকমই এক জেলা থেকে অন্য জেলায় গেলে অসুবিধা হবে কথাবার্তা বলা যোগাযোগ করায় নানান রকম সমস্যা দেখা দেবে